রান্না করা শুধুমাত্র মহিলাদের কাজ নয় মহিলা বা ছেলে সবাই করতে পারে আমার বাড়ির রান্না আমিই করি শরীর খারাপ হলে বাড়ির লোকেরা সাহায্য করে বা আত্মীয় স্বজন এলে যখন রান্নার খুব চাপ থাকে তখন রান্নার সবাই সাহায্য আর আমার পরিবারে পুরুষ রান্না করে বলতে আমার শ্বশুরমশাই রান্না করে বিয়ে বাড়িতে গিয়ে সেখানে বিয়েবাড়িতে বা কোনো অন্নপ্রাশন বাড়িতে বেশীরভাগ সময় আমরা দেখেছি যে ছেলে রাঁধুনি রান্না করে মেয়েরাও করে কিন্তু আমি বেশীরভাগ সময় ছেলেদেরকেই রান্না করতে দেখেছি আর রান্না আমার শ্বশুরমশাই খুব ভালো করেন এবং তাই আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন বা কোন অনুষ্ঠান আর হলে আমার শ্বশুরমশাই রান্না করে সবাই রান্নার খুব প্রশংসা করে এবং আমাদের বাড়িতে সবাই শ্বশুরের রান্নাকে খুব খেয়ে প্রশংসা করে